হ্যাঁ আমার ট্রেনটা কটায় ছিল আমার তো ট্রেন ছিল দুটো কুড়িতে এবার আপনি আমাকে যে এখানটায় এনে এই এখানটায় এখন বাজে আড়াইটা মানে দুটো ত্রিশ তা আমি এবার কী করব এখানটায় আপনাকে তো আমি রাস্তায় সেই থেকে বলছি যে আপনি শর্টে চলুন শর্টে চলুন আপনি আমাকে চারিদিক থেকে ঘুরিয়ে গাড়িয়ে চারদিক থেকে নিয়ে এলেন নিয়ে এসে এখন আমার ট্রেন দুটো কুড়িতে ট্রেন আপনাকে বারবার আমি বলছি সেই জন্যেই তো আমার উবেরটা নেওয়া নইলে তো আমি অন্য বাসে আসে চলে আসতে পারতাম তো এটা তো আপনার জন্যই আমার ট্রেনটা মিস হলো আপনি আমার দুটো কুড়িতে ঢোকানোর কথা আমাকে ঢুকিয়েছেন আড়াইটার সময় দশ মিনিট লেট তা আমি এবার কী করব আমার জন্য কি ট্রেন দাঁড়িয়ে থাকবে তো আমার তো যাওয়ার কথা ছিল বোলপুর এবার দুটো কুড়িতেই বিশ্বভারতীর ট্রেন এবার আমি আর যা কীভাবে যাব আপনি হ্যাঁ না না আমি আপনাকে ভাড়া ফাড়া কিছুই আমি দিতে পারব না কেন কী জন্য আমি দেবো আপনাকে বলুন আমার যে কাজটা ছিল আপনি সেটা করতে পেরেছেন আমার দুটো কুড়িতে ট্রেন ছিল আপনি আমাকে এখানটায় আড়াইটায় নিয়ে আসলেন আমার তো ট্রেন ছেড়ে গিয়েছে আমি এবার কীভাবে যাব না না আমি আমি কোনো টাকা দিতে পারব না দরকার হলে আপনি আপনার মালিককে ফোন করুন আপনাদের এজেন্সিতে ফোন করুন আমি কথা বলছি আপনাদের যেটা রুল সেটা তো আপনাদের করতে হবে আমার পৌঁছানোর টাইম এখানে দেওয়া এ করা ছিল আমি যখন বুক করি আমার তখন টাইম দেওয়া আছে আমি একটায় উঠছি আমার দুটোর দুটোয় নামিয়ে দেবে দুটোর জায়গায় আপনি আড়াইটায় আমাকে নামাচ্ছেন তাহলে আমি কী করব আমি যে জায়গায় যাব আমার বোলপুর আমি এখান থেকে কীভাবে যাব এবার বলুন আপনি আপনি তো আপনার ভাড়া চাইছেন না না আমি ভাড়া দেবো না ও আপনি দরকার হলে আপনার এতে ফোন করুন এজেন্সিতে ফোন করুন দরকার হলে আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ কথ ফোন করুন ফোন ধরেছে ঠিক আছে আমাকে দিন আমি কথা বলছি হ্যালো হ্যাঁ বলছি আমাদের যে টাইমটা দেওয়া ছিল ধরুন আমি ওলাতে উঠেছি একটার সময় আমার নামার টাইম দুটোয় দেওয়া ছিল তা আমাকে তো এখানটায় এনে আড়াইটার সময় নামিয়েছে আমার ট্রেন ছিল দুটো কুড়িতে তা আমি এবার কী করব এখানটায় স্টেশনে বসে হ্যাঁ আপনার ড্রাইভার তো এটা করল আমাকে আমি আমি ওই জন্যেই বলেছি যে আমি ভাড়া ফাড়া কিছু দেবো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা আমি কী জন্য ভাড়াটা দেবো আপনি বলুন না দেখুন দেখুন ভাড়াটা দেওয়াটা বড় ব্যাপার না কিন্তু আমার যে এই টাইমটা লস হলো বা আমি সেখানে যে আমার আরজেন্ট কাজ ছিল আমি সেখানে যেতে পারলাম না এর এটা কে নেবে এর দায়টা আমার যাতে তাড়াতাড়ি হয় বলেই তো আমি ওলাটা নিয়েছি নইলে তো আমি বাসে করে যেতে পারতাম না না না আমি কোনো টাকা দিতে পারব না আপনি কী করবেন বলুন আমার ভাড়া দেড় হাজার টাকা হয়েছে না না আমি কিছুই দেবো না হ্যাঁ তাহলে এক কাজ করুন পাঁচশো টাকা নিন

না না না না না আমি পাঁচশো টাকার বেশি আমি দিতে পারব না কী আমাকে পাঁচশো টাকা ছাড় দেবেন আমাকে হাজার টাকা দিতে হবে তা আমার যে এই এখানে ট্রেনটা মিস হলো আমাকে তাহলে তো এখন বাসে বা অন্য কিছুতে যেতে হবে ট্রেনের টিকিটটা এই টাকাটাও গেলো তাহলে আমি কী করব এখন না না আমি আপনাকে পাঁচশো টাকার বেশি দিতে পারব না দোষটা আপনাদের আমার তো দোষ নেই এখানে আমার কোনো ফল্ট আছে কি আপনি দেখান আরে রাস্তায় জ্যাম ছিল সেটা তো আমি বুঝতে যাব না রাস্তায় উনি কোথাও জ্যাম পায়নি আমাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার তো এত কথা বলার মতো আর টাইম নেই তো আপনাকে আমি এই পাঁচশো টাকা আপনার ড্রাইভারের হাতে দিয়ে দিচ্ছি আপনারা কী করবেন করুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি